আমাদের গ্রামে কোনো বিবাদ হলে কোনো পরিবারে তখন প্রথমে একটা গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে মহিলার আছে তাদেরকে সেই অধিকার দেওয়া হয়েছে তারা সেই ঝামেলাটা মেটানোর জন্য এবারে খুব গুরুতর ঝামেলা হলে তখন সেটাকে পার্টির লোককে জানানো হয় পার্টির লোক এসে সেটার বিচার করে এবং সেটার সমাধানও করে দেয় তো এই হল আমাদের গ্রামের একটা সমাধান করার বিষয় তো আমাদের গ্রামে এরকম একটা হয়েছিলো সাম্প্রতিক বিরোধ যেটা খুব বড়ো ধরণের আকার ধারন করেছিলো যেমন হিন্দু মুসলমানদের মধ্যে একটা ঝামেলা বেঁধে গিয়েছিলো মুসলমানরা হিন্দুদের ঠাকুর ভেঙে দিয়েছিলো এবং সেটা হিন্দুরা মানতে পারেনি যার জন্য একটা বিরাট ঝামেলা হয়েছিলো যার জন্য খুনোখুনি মার্ডারও হয়ে গেছিলো পুলিশও সবসময় আমাদের গ্রামে এসে থাকতো তো এখানে এরকম অনেক সমস্যা হয় তাছাড়া ভোটের কারণেও অনেক ঝামেলা হয় যার জন্য পুলিশ চারিদিকে ঘুরে বেড়ায় এবং এটার সমাধান ওই পুলিশরা এসে করেছিলো বিচারও হয়েছিলো তারপরে সবাই সবার দিকটা ভেবেই ক্ষমা করে দিয়েছিলো এবং আস্তে আস্তে সেই জিনিসটা মিটেও গেছিলো